আমি মনে করি যে এখন সংবাদমাধ্যম শহর কিংবা গ্রাম সব জায়গায় সঠিকভাবে দেখানো হয় বিভিন্ন খবর কিন্তু ছোটোখাটো কিছু খবর থাকে যেইগুলো হয়তো গ্রামের দিকের সেই খবরগুলো কিন্তু তুলে ধরা সবসময় সম্ভব হয় না কারণ অনেক কিছু ঘটনা রয়েছে যেইগুলো শহর অনেক বড় হওয়ার কারণে শহরের অনেক খবর থাকে সেই সব খবরগুলোকে তুলে ধরতে গিয়ে গ্রামীণ কিছু কিছু খবর যেইগুলো বাদ পড়ে যাচ্ছে কিন্তু সেইগুলো বাদ পড়া কিন্তু উচিত নয় আমাদের মনে হয় যে গ্রামের দিকেও সংবাদমাধ্যম যদি সঠিকভাবে চিত্রিত হয় তাহলে কিন্তু সেইগুলো কিন্তু বাদ পড়বে না তাই আমার মনে হয় এবং আমাদের মনে করা উচিত যে গ্রামীণ এবং শহরকে সংবাদমাধ্যম যেমন দুই দিক থেকেই এগিয়ে থাকে